হ্যালো আলিনুর স্যার কেমন আছেন এই আছি কোনো রকমে ছাত্ররা কেমন পড়াশুনা করছে সেদিকে কি খেয়াল রেখেছেন কোভিডের কারণে তো একদম ছাত্ররা যা অবস্থা হয়েছে সেটা আর বলার কথা নয় হ্যাঁ এটা তো আমি আমি বার বার লক্ষ্য করছি আর আমি সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে কোভিডটা এসে ছেলেদের মেয়ে ছেলে এবং মেয়েদের যেসব ক্ষতিটা হয়েছে আর কি পড়াশুনোর যে ক্ষতিটা হয়েছে সে তো আমি বলার কথা নয় আপনি কী বলছেন হ্যাঁ আর যেসব আছে যেসব পরীক্ষা টরীক্ষাগুলো কেরকম হচ্ছে দেখবেন দেখেছেন তো পরীক্ষাগুলোয় কেরকম হচ্ছে মানে হওয়ার মতো না হওয়ার মতো মানে বাচ্চারা একবার গবেট মেরে গেছে হুম

হ্যাঁ এরকম করে মানে ছেলে ছেলে মেয়েদের মাথাটা পুরো খারাপ হয়ে গিয়েছে কোভিড কোভিড করে এমনি মানুষও তো যা ক্ষিপ্ত হয়েছে এবং বাচ্চাদের তো আরো বেশি বাচ্চাদের পুরো ভবিষ্যতটাই নষ্ট হয়ে গিয়েছে

বইয়েতে হাত দেয় নি বললেই চলে একশোবার কিন্তু যে যেসব আছে দেখেছো যারা সবচেয়ে ভালো পারে তাদের তাদের কেরকম আচ্ছা ঠিক আছে আমা আমার একটা কল আসছে এ নিয়ে পরে আর ডিসকাস করবো ঠিক আছে আমার কল আসছে রাখছি